হ্যাঁ এই চলছে তোর খবর বল কবে হ্যাঁ শান্তিনিকেতনে ওই সোনাঝুরির হাট আছে না ওখানে তো বেশ ভালো অনেক কিছু পাওয়াও যায় কম দামে অনেক কিছু পাওয়া যায় হ্যাঁ গেলে হয় কে কে যাচ্ছে রে কজন যাবো মোটামুটি তাও আমি একটু বাড়িতে বলি বুঝলি তো বাড়িতে বলি দেখি ইচ্ছা তো আছে শান্তিনিকেতন ভেবেছিলাম তো যাবো কিন্তু কোনো দিন তো যাওয়া হয় নি সেই বললাম যে চল দোল পূর্ণিমায় তখন প্ল্যান হচ্ছিলো দোলের সময়ও ভালো হয় হ্যাঁ তখন তো হলো না যাওয়া গেলে কিন্তু ভালোই হয় বেশ বল তো মোটামুটি কী কী প্ল্যানটা কী করছিস মানে ধর ও ক কবে যাবো মানে যেদিন যা পঁচিশে বৈশাখ পড়ছে পড়ছে পঁচিশে বৈশাখই বেরোবো না তার আগের দিন বেরোবো তাহলে কী ভাবছিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দু দিন থাকতে পারবে সেটাও একটা ব্যাপার সবাই তো বেশি দিন ধর থাকতে পারবে না হ্যাঁ না না আমারও সত্যি ভীষণ ইচ্ছে আছে আমি দেখছি বাড়িতে বলছি বুঝলি তো যা যেতে হবে শান্তিনিকেতন যে এতো সামনে যাওয়া হয়ে উঠে নি এতোবার যাবো যাবো করেও যেতে হবে প্ল্যানটা যখন করেছিস ভালো করে সবাইকে কনভিন্সটা কর নাহলে সব বারের প্ল্যান ক্যান্সেলটা হয়ে যায় শুধু প্ল্যান করাই হয় আর ক্যান্সেল হয় শুধু

চল তাহলে চ পরে আরো দেখা হবে হ্যাঁ আমি তোকে জানাবো তাহলে